আমার কাছে পুরোনো বই খাতা নেই যে কারোর সাথে শেয়ার করবো অনেক দিন তো পড়াশোনা ছেড়ে দিচ্ছি তো ওই জন্য করে আমার কাছে পুরোনো বই খাতাও নেই কারোর সাথে আমার শেয়ার করারও দরকার নেই কার সাথে শেয়ার করবো যে আমার কাছে পুরোনো বই খাতা আছে ওই জন্য করে আমি শেয়ার করি নে যে আমার পুরোনো বই খাতা আছে আমি ওই জন্য করে বলি না যে আমার কাছে পুরোনো বই খাতা আছে যে তোদের সাথে আমি কথা বলবো ওই জন্যগুলো আমি বলি না আমি অনেক দিন পড়াশোনা ছেড়ে দিছি ওই জন্য করে আমার কাছে পুরোনো বই খাতাও নেই